নমস্কার আপনাদের অললাইন শপ থেকে আমি একটি পারফিউম অর্ডার করেছিলাম পারফিউমটি আমি যেই রেটিং দেখে এবং যে রিভিউ দেখে অর্ডার করেছিলাম সেই রিভিউ বা রেটিং দেখে আমার কাছে পারফিউমটি এসেছে কিছুক্ষণ আগে আমার কাছে অর্ডারটি এসেছে প্যাকেজিং তো অসাধারণ ছিলো প্যাকেজিংয়ের দিক থেকে আমার কোনো রকম কোনো অভিযোগ নেই খুব সুন্দর প্যাকেজিং ছিলো এবং এই পারফিউটি অর্ডার করার পর আমি বেশি দাম দিয়ে অর্ডার করেছি এমনটাও নয় খুবই কম দামে খুবই ভালো আমি পারফিউমটা পেয়েছি এবং পারফিউমটা প্যাকেট খোলার পর আমি সেই একই একই যেরকম দেখেছিলাম আপনাদের সেই রকমই আমি পেয়েছি আমি খুবই খুশি যে আপনাদের এতো সুন্দর ডেলিভারি দেওয়ার জন্য এতো সুন্দর প্রোডাক্ট দেওয়ার জন্য আমি যেরকমটা চেয়েছিলাম সেরকমই প্রোডাক্ট আমি পেয়েছি তাই আমি খুব খুশি